আপনি কি শিশুদের বাংলা ভাষা শেখানো গুরুত্বপূর্ণ মনে করেন হ্যাঁ আমি বাংলা ভাষা শিশুদের গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং আমি বাড়িতে যেগুলো সব আমাদের বাড়ির সামনে ছোটো ছোটো ছেলে ছেলে মেয়ে আছে আমি তাদেরকে বাংলা ভাষা শেখাই কারণ আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি কারণ বাংলা ভাষা হলো আমাদের নিজেদের ভাষা গর্বের বিষয় এবং আমাদের মাতৃভাষা ভাষা ওই জন্যেই আমি বাংলা ভাষাটা গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং সবচেয়ে ভাষার মধ্যে সবচেয়ে ভালো পপুলার ভালো ভাষা হলো খুবই ভালো বাংলা ভাষা সব জায়গায় প্রচলিত বাংলা ভাষা কিন্তু ইংলিশ ভাষা অন্যান্য ভাষা অন্য জায়গায় যেমন বেশি প্রচলিত বাংলা ভাষাটা সব জায়গায় বেশি না প্রচলিত হলেও সবচেয়ে ভালো ভাষা বেস্ট ভাষা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষায় আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষাটা জানাটাও খুবই দরকার সবারের মধ্যে আমাদের নিজেদের মাতৃভাষা খুবই গর্বের বিষয় ওই করে আমাদের বাড়ির সামনে যতো ছোটো ছোটো ছেলেমেয়ে আছে তাদেরকে আমি বাংলা ভাষাটা সবার আগে বাংলা ভাষাটাই শিখাই